হ্যাঁ আমার ইচ্ছে বা আকাঙ্ক্ষা অনেক কিছুই আছে তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের পড়ানো আমার অন্যতম ভালোলাগার কাজ বা ইচ্ছে আমি আমার ফাঁকা সময়ে কয়েকজন বাচ্চাকে পড়াই তারা ছাত্রছাত্রী হিসেবে খুবই ভালো আমি এখন মোট পাঁচজনকে পড়াই তাদের নাম সৌরভ কর্মকার অয়ন সরকার রিয়া পাল দিয়া দে এবং পূজা পাল এদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হলে আমি উৎসাহ পাই এবং তাছাড়াও এরা ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠলে আমার খুবই ভাল লাগবে এবং আমার জীবনে সবথেকে বড়ো পাওয়া সেটিই হবে